আমার তৈরি কোনো খাবার অন্যদের ভালো লাগলে আমি সাধারণত আমার পদ্ধতিতে তৈরি করা রেসিপিটি তাদের বলে দিই তাদের বুঝিয়ে দিই এবং বলি যে তারা যখন ওটা বানাবে যদি কোনো প্রয়োজন হয় যেন আমার সাথে যোগাযোগ করে নেয় এরপর কখনো কখনো এরকম হয় তারা আমার সাথে যোগাযোগ করে নেয় এসে দেখায় অথবা কখনো কখনো ফোন করে নেয় কখনো কখনো ভিডিও কলেও তারা আমার সাহায্য পায় এছাড়াও তাদের আমি যখন বলি তখন রেসিপিটার একটা রেকর্ড করেও তাদেরকে বলে দিই যেমন লুচি তৈরি ত্রিকোণ লুচি এক্ষেত্রে লুচিটা একটু আলাদা ধরণের হয় লুচির ডোটা মাখার সময় আমরা হিং ময়ান নুন কালো জিরে জোয়ান এগুলো দিয়ে লুচির মতো করে আটাটাকে বা ময়দাটাকে মেখে নিই এরপর লুচি বেলার মতো গোল করে বড়ো করে বেলি এবং তারপর মাঝ বরাবর কেটে নিই দুই দিকে তারপর এক একটা পোর এক একটা ভাগ হয়ে যায় চারটে করে লুচি এবং চারটে করে ত্রিকোণ লুচি ভেজে নিলেই ত্রিকোণ লুচি তৈরি এইভাবেই সকলে আমার কাছ থেকে সাহায্য পায় রেসিপি শেখে এবং আমিও পরিচালনা করতে পারি